হ্যাঁ আমাদের এলাকায় আমাদের ক্লাবে কিছু পুজো উপলক্ষ্যে কিছু খেলার আয়োজন করা হয়ে থাকে যেমন কিছু প্রোগ্রাম বলতে আমাদের ফুটবল খেলা ক্রিকেট খেলা ছোটা দৌড় এরকম নানান যাবতীয় খেলার আয়োজন করা থাকে সেই খেলায় আমি অংশগ্রহণ করেছিলাম এবং সেই খেলায় আমি আরও সুবিধা দেখতে পাচ্ছি যেমন ধরুন আমরা ফুটবল খেলায় যখন ক্লাব থেকে বড়ো বড়ো জায়গায় খেলতে যায় যেমন আমাদের জেলা জেলা থেকে রাজ্য এরকম খেলতে গেলে জেলায় একটা সার্টিফিকেট দিবে তারপর রাজ্যে একটা এরকম সার্টিফিকেট দেওয়ার ফলে যে আমাদের সুবিধা আছে সে সার্টিফিকেটগুলোর থেকে আবরা কিছু সরকারি চাকরি পেতে পারি এবং আরও ক্রিকেট খেলা আছে ছোটা দৌড় সেই সুবিধা যেমন আমরা অনেক দূর উঁচু পর্যায় ছুটে ছুটে গেলে বা খেলে গেলে উঁচু পর্যায় লেবেলকে গেলে আমাদের সেখানে সার্টিফিকেটের সাথে সাথে কিছু আর্থিক বা টাকা দেওয়া হয় এবং কিছু প্রাইজ দেওয়া হয় সেইগুলো পেয়ে আমি সুবিধা খুবই উপভোগ করি এবং ইভেন্টগুলি আরও অনেক সুবিধা আছে যেগুলি এখন আমি যেমন টাকা দেয় আর্থিক দিক থেকে সব দিক থেকেই সাহায্য করে